কিছু পদবী হলো রায় নাহা গোপ সরকার দাস দে কুণ্ডু ব্যানার্জী ভৌমিক বিশ্বাস শীল দেবনাথ মারণ্ডি পাল ঘোষ সিং ঘোষাল শুর বীর তালুকদার সেনগুপ্ত পাল ওরাওঁ গোস্বামী দত্ত দুসাদ প্রসাদ সূত্রধর মহন্ত ইসলাম বিশ্বাস মদক সেন মুন্ডা নট্য ভাওয়াল মুর্মু সরকার রাভা রাজবংশী অধিকারী দত্ত ইত্যাদি